আমার গুণের কথাগুলি বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে আমি তো অতগুলি গুণের ব্যাপারে কিছু জানি না কিন্তু আমার মা আমাকে বলেন যে আমার অনেকগুলি ভালো গুণ আছে যেমন আমি বড়োদের কথা সবসময় শুনে চলি আমার বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন যখন যা যা বলেন গুরুজনেরা তখন আমি বাধ্য ছেলের মতো সেই কথাগুলো বলি এবং নিয়মিত গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি এছাড়াও আমি যার কাছে কেউ যদি আমার কাছে সঠিক পরামর্শ আনতে আসে আমি তাকে সঠিক পরামর্শ প্রদান করি এবং তাকে ভালো কাজে সাহায্য করে থাকি তাছাড়াও আমার সেই গুণগুলিকে আরো ভালোভাবে উন্নতি করা দরকার এছাড়া আমার কাছে আর একটি যেটা গুণ হলো দক্ষ টিম লিডারের আমি সকলকে নিয়ে ভালোভাবে একসাতে সুন্দরভাবে কাজগুলো করতে পারি এই গুণগুলিই আমার মধ্যে বিরাজমান এই গুণগুলি আর উন্নতি করা সম্ভব বিভিন্নভাবে নিয়মিত পরিচর্চা করার ফলে আমি যখন আরো ভালোভাবে বেশিজন মানুষ নিয়ে কাজ করবো তখন আমি আরো টিম লিডারের দায়িত্ব পালন করতে সক্ষম হবো